আমাদের কামার গ্রা গ্রাম এটিতে সব দিকের গ্রামের মধ্যে যে আশ্বিন মাসে শারদীয়া দুর্গাপুজো এটি একটি গ্রামের সবথেকে বড় উৎসব এই পুজো আমাদের গ্রামের মধ্যে একটি মানে সবচেয়ে বড় বলতে পারা যায় এখানে হিন্দু মুসলিম আদিবাসী সমস্ত ধর্মের মানুষ এই গ্রামে বসবাস করে এই পুজোয় মুসলিম সম্প্রদায়ও খুব মানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে মুসলিম সম্প্রদায়ের মানুষও চাঁদা প্রদান করে পুজোয় এবং তারা পুজোর মাধ্যমে নিজেদের আনন্দ খুঁজে পায় আবার পাশাপাশি তাদের যে ঈদ উৎসব সেখানেও হিন্দু ধর্মের মানুষজন অংশগ্রহণ করে পরস্পর একটা স্বঅবস্থানপূর্ণ বন্ধুত্বের মধ্যে বসবাস করে আর আদিবাসীদের যে উৎসব হয় তাতেও হিন্দু সমাজের মানুষজন অংশগ্রহণ করে মানে এখানে জাতিভেদ প্রথাটা বাইরের থেকে কোন মানুষজন দেখলে বুঝতে পারেনা মানুষের এত এখানে ভ্রাতৃত্বমূলকভাবে বসবাস করে এটা একটা কৃষিভিত্তিক সামাজিক গ্রাম এখানে কোনোরকম মানে কোন হিংসা বিদ্বেষ কোন কিছু নেই মানুষ একে অপরের বন্ধু হয়ে স সময়ে অসময়ে সবাই যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করে